হ্যাঁ পমাদের রাজ্যে হল পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা বাংলা ভাষাই তেই বেশিরভাগই হয় অর্থাৎ যদি আমরা প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি দেখে থাকি তো উচ্চ মাধ্যমিক অবধি বাংলা ভাষায় শিক্ষা প্রদান হয়ে থাকে এবং শিক্ষার ক্ষেত্রে একটা জিনিস সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে স্নাতক স্তর অর্থাৎ মানে নিম্ন স্তর থেকে স্নাতক স্তর পর্যন্ত অর্থাৎ নিম্ন স্তর যে শিক্ষাগুলো হয় প্রথম শ্রেণী কেজি ওয়ান এইগুলোতে যে বাংলা ভাষা তাদের শেখানো হয় বাংলা ভাষাতে এই জিনিসটাই সবথেকে ভালো যে খুব সহজেই সেই কোনও একটা বিষয় নিয়ে যেটা নিয়ে বলা হয় বাংলা হোক ইংরাজি হোক যে কোনও বিষয়ের ক্ষেত্রে বাংলা ভাষাটাকে দিয়ে যে বইগুলো রয়েছে সেগুলো পড়লে খুব সহজেই সেই বিষয়টা সম্বন্ধে জ্ঞান চলে আসে এমনকি ওটা একবার দুবার পড়লেই সেই বিষয়টা সম্বন্ধে আমরা বুঝতে পারি এবং সেই বিষয়টা সম্বন্ধে সহজেই আমি অবগত হতে পারি এই জিনিসটা বাংলা ভাষায় আমার খুব ভালো লাগে আর তারপরে হল যে জিনিসটা যে ধরুন স্নাতক স্তরে তো আর বাংলা ভাষাতে পড়াশোনা করা যায় না কিন্তু আমরা ধরুন কোনও কোনও ইংরাজি বেশি শব্দ ইংরাজি যেগুলো খুব কঠিন কঠিন ওয়ার্ড থাকে সেগুলোকে যখন আমরা ট্রান্সলেট করি বাংলা ভাষাতে তখন সেই জিনিসটা আমাদের বুঝতে সহো সুবিধে হয় যে হ্যাঁ এই এই যে লাইনটা পড়লাম তার মানে হচ্ছে এইটা তো এই যেরকম বাংলা ভাষায় লিখতে বলতে গেলে যে আমাদের যেহতু এটা মাতৃভাষা তো সুতরাং সব কিছুই আমরা সহজেই বুঝতে পারব কোনও জিনিসকে বাংলা ভাষাতেই আমরা বেশি আয়ত্ত করতে শিখেছি তো সেই জন্যই বাংলা ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাগত ব্যবস্থা রয়েছে এবং উন্নতও রয়েছে এবং অর্থনীতিক দিক থেকে বললেও বাংলা মানে পশ্চিমবঙ্গ সরকার বাংলা ভাষাতেই আর্থিক উন্নয়নের নিজের ব্যবস্থা চালু করেছে অর্থাৎ শিক্ষার জন্য তারা যে যত বেশি পরিমাণে শিক্ষা তার জন্য স্কলারশিপ ব্যবস্থা করা রয়েছে এবং সেটাও মানে বাংলা ভাষাতেও সে করতে পারবে তো এই জিনিসগুলো রাজ্যের মধ্যে রয়েছে এবং বাংলা ভাষাতে এইটা বলব না যে খুব ভালো শিক্ষা হয় বা খুব খারাপও শিক্ষা হয় মাঝামাঝি অর্থাৎ যা শিক্ষাব্যবস্থা চলছে সেরকমভাবেও চললেও হয়তো মানুষ পরবর্তীকালে অনেক উঁচু জায়গায় যেতে পারবে